হ্যাঁ বল বলো হ্যাঁ বলো হ্যাঁ বলো তনুশ্রী হ্যাঁ নিয়ে যাচ্ছি হ্যাঁ অবশ্যই যেতে পারো তুমি আস নি কেন সে দিন ইস্কুল কোথায় যাবে যাদুঘর না গার্ডেন আচ্ছা তাহলে যেও কিন্তু গার্জেন কিন্তু সাথে যাবে না তোমাদেরকেই যেতে হবে মানে ছাত্র ছাত্র একসাথে ছাত্রদেরকেই নিয়ে যাওয়া যাবে ছাত্র জন মোট তিরিশ জনের মতো নিচ্ছি আমরা এ এইট নাইন এইট নাইন ক্লাস নিয়ে যাচ্ছি এর জন্য তোমরা ব্যাগ কেরি করবে আমাদের ট্যুর থাকবে মোট দু দিনের মোট দু দিনের ট্যুর থাকবে হুম আর সবাইকে পঞ্চাশ টাকা করে জমা করতে হবে আর সঙ্গে কি কিছু ডকুমেন্টস লাগবে আধার কার্ড নিয়ে নিবে হুম তো নিজের ছবি হুম হুম আধার কার্ড আর নিজের ছবি নিয়ে নিবে গার্জেনের সিগনেচার চার করা একটা লেটার নিবে সেখানে গার্জেন তোমাকে যেন অনুমতি দেয় যে আমাদের সাথে যাচ্ছো হুম আর এই না গার্জেনকে নিয়ে যাওয়া যাবে না শুধু মেয়েরাই যাবে একসাথে আমাদের ইস্কুলের মাস্টাররা যাবে কয়েকটা আর ম্যাডামগুলো যাবে সাথে করে আর আমাদের বাস থাকবে বাসে করেই যাওয়া যাবে আর গত চার তারিখ আমরা বেরোবো গত চার তারিখ

সকালবেলা হুম সকাল দশটার দিকে ব্যাংক মোড়ে সবাই তোমরা ওখানে দাঁড়িয়ে থাকবে না স্কুল যেতে হবে না ওই ব্যাংক মোড়ে সবাই দাঁড়িয়ে থাকবে ওখান থেকেই বাস উঠিয়ে নেবে সবাইকে তোমরা সবাই সিভিল ড্রেস পরে আসবে স্কুল ড্রেস না হ্যাঁ দু দিনের ট্যুর থাকবে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিও আচ্ছা ঠিক আছে হ্যাঁ আবার পরে কথা হবে